হ্যাঁ আমাদের তো এটা সাইকেলের দোকান তো সাইকেল পাবেন আপনি কোথা থেকে বলছেন ও আপনার কি সাইকেল লাগবে আমনি কী ধরনের সাইকেল নেবেন অনেক ধরনের সাইকেল আছে হিরো লেডিস সাইকেল জেন্টস সাইকেল আপনি আগে বলুন লেডিস সাইকেল নেবেন না জেন্টস সাইকেল তো তো টাটা নেবেন না হিরো নেবেন আচ্ছা দেখুন এখন তো সাইকেলের রেট পাঁচ হাজার ছ হাজার চলছে আর এছাড়াও এখন এক ধরনের নতুন সাইকেল বেরিয়েছে ইলেকট্রিক সাইকেল যেগুলো মোটর বসানো আপনি কী সাইকেল নেবেন ওই ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক সাইকেলগুলো এখন দশ থেকে বারো হাজার চলছে এই ইলেকট্রিক সাইকেলগুলোর সুবিধা আছে যে সাইকেলগুলো মোটরে চলে আপনাকে প্যাডেলও করতে হবে না মোটরের সাহায্যে চলবে না কম বলতে দেখুন আমাদেরও তো কিনে আনতে হয় আমরাও কম দেবো কী করে আপনি যদি নেন তাহলে এই পাঁচ ছশো টাকা কম হতে পারে তার বেশি হবে না আচ্ছা ঠিক আছে আপনি ভেবে দেখুন কী করবেন রাখছি তাহলে